নমস্কান কেমন আছো তোমরা সবাই হ্যাঁ ভালো আছি বলছি একটা নতুন প্রকল্প একটা নতুন প্রকল্পের জন্য মিটিং ডাকা হয়েছে তোমার কাছকে কি খবর গেছে আচ্ছা কী ভাব কী কী ভাবলে তোমরা

আচ্ছা আচ্ছা ওটা না ওটা একটা লিস্ট বানাবে তালিকা করবে তোমরা তালিকায় যাদের ঘর নেই সেরকম দেখে দেখে দেবে ঠিক আছে পাঠিয়ে দেবে

ঠিক আছে অসুবিধা নেই আরেকটা জিনিস যেটা এই উজালা যোজনা একটা এসেছে না গ্যাস ওই উজালা যোজনাটা যেমন প্রত্যেকেই পায় আচ্ছা ঠিক আছ্

আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এখন দেয়া হোক বিশেষ করে যারা খুব দুস্থ তাদেরকেই আগে দেয়া হোক তারপর নয় অন্য মানুষদের দেয়া হবে আর ঘর ঘর জলের যে ব্যবস্তাটা ওই জলের ব্যবস্তাটা কী করছো হুম তাই হোক না না আগে নামগুলো ওঠা হোক না প্রকল্পগুলোর কথা মানুষ জেনে যাক তারপরে নায় হচ্ছে দেয়ার ব্যবস্থাটা একটা ধাপ একটা ধাপ করে হবে একসঙ্গেই সবাইকে সব দিয়ে দিলে তারাও পেয়ে বসবে সবাইকে দেওয়ার দরকার নেই একটা একটা হোক আগে ঘর হোক তারপরে ঘর ঘর জল হোক গ্যাসটা হোক একটা একটা হোক

আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তাহলে বরঞ্চ কালকের যে মিটিংটা ডাকা হয়েছে সেই মিটিংয়ে সবাইকে ইনফর্ম করে দাও যন সবাই আসে সবাই এসে বসে একটা আলোচনা হোক আর গ্রামেরও কিছু মানুষ থাকুক থাকলে একটা সুবিধা হবে ঠিক আছে তো ঠিক আছে তাহলে কালকের সবাই চারটার সময় মিটিংটা ডেকে দাও যেমন চারটের মধ্যে সবাই চলে আসে ঠিক আছে ধন্যবাদ